কল্যাণ সম্পর্কে রাজনৈতিক এবং সংবাদে আমি অতোটা আগ্রহী নই তাও যখন বাড়িতে টিভি চালাই সংবাদ চালায় সেগুলো আমি দেখেই ফেলি সেগুলো চোখে এসেই যায় সেগুলো কানে এসেই যায় তো সেগুলো শুনতে পারি যে এখন রাজনৈতিক দিকটা এতটাই খারাপ হয়ে গেছে মানুষ মানুষের কল্যাণ তো দূরের কথা মানুষের উন্নতি তো দূরের কথা যে যার নিজেদের সংঘর্ষে যে আমি অন্য পার্টি ও অন্য পার্টি আমি এই এই পার্টিতে আমাকে ভোট দিতে হবে নয়তো খুন মার্ডার হবে এই সব মানুষের চিন্তা ভাবনা চারিদিকে ভোটের আগে ভোটের পরে খুন মার্ডার বাড়ি ভাঙচুর মানুষকে মারধোর এইগুলো চলতেই থাকে ঝামেলা অশান্তি লেগেই থাকে যার জন্য পুলিশ প্রশাসনকেও এসে সেগুলোকে থামাতে হয় তো এইগুলো খুবই খারাপ জিনিস কারণ মানুষ রাজনৈতিক দিকটা এত বেশি করে দেখছে যার জন্য অন্য দিকগুলো দেশের শিল্পগুলো কেউ দেখতেই পাচ্ছে না সরকারও ঠিক তেমন রাজনৈতিক দিকটাকেই বেশি দেখছে মানুষের দিক যে মানুষ ঠিকঠাক খেতে পাচ্ছে কি না মানুষের আরও উন্নতি কীভাবে করা যায় সেইটা কেউ দেখছে না আর আমরা আজকাল যেই সব খবর দেখি সেই সব খবর অনেক সময় মিথ্যে হয় অনেক সময় সত্যিও হয় তো বেশিরভাগ সময় আমার মনে হয় মিথ্যে জিনিসকেই বাড়িয়ে চরিয়ে দেখা হয় বা কোনো ছোটো খাটো কোনো জিনিস ঘটেছে সেটাকে অনেক বাড়িয়ে দেখানো হয়